নবজাত শিশুরা যাতে স্বাস্থ্যসম্মত পরিবেশ পায় এবং অস্বাস্থ্যকর অবস্থার কারণে অসুস্থ না হয়ে পড়ে হয়ে পড়ে তার জন্য আমাদেরকে বিভিন্ন পদক্ষেপ নিতে হবে যেমন নবজাত শিশি শিশু যেই বাড়িতে রয়েছে তো সেই বাড়িটি পরিষ্কার পরিচ্ছন্নতা বা বিভিন্ন এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে ও তার পাশাপাশি শিশু চিকিৎসক যারা রয়েছে বা আশেপাশে লোকাল যে আশাকর্মীগুলো রয়েছে তাদের সাথে কন্টিনিউয়াসলি তাদের সাথে যোগাযোগ রেখে চিকি ভ্যাকসিন বা যে শিশুদের যে পোলিও বা টিকা যেগুলো দেওয়া হয় সেগুলো সঠিক সময় সঠিক সঠিক সময়ে সেইগুলো যাতে শিশুরা যাতে সেগুলো পেয়ে যায় তো সেই জন্য শিশু চিকিৎসকদের সাথে সঠিক সম্ রেগুলারলি তাদের সাথে যোগাযোগ করে রাখতে হবে তো এই এইগুলো যোগাযোগ রাখতে হবে এ তা এছাড়াও শিশু যেখানে রয়েছে সেখানে ধোঁয়া বা বিভিন্ন পলিউশন এগুলো যাতে না পৌঁছায় তার কাছে শ্বাস নিতে বা এই সব নিতে যাতে পরিষ্কার পরি পরিবেশে তাকে রাখা হয় সেগুলো খেয়াল রাখতে হবে তার পাশাপাশি মশা বা বিভিন্ন এই সবগুলো যাতে শিশুর কাছে না পৌঁছাতে পারে সেই সব দিকে খেয়াল রাখতে হবে আর সঠিক সময় খাবার বা সঠিক পুষ্টি পাওয়ার জন্য যে খেয়ালগুলো রাখতে হবে যে এই জন্য শিশু চিকিৎসকের সা সংকল্প নিয়ে যে খা শিশুদের খাবার বা সেই সবগুলো সঠিক সময় তাদেরকে দিতে হবে